আমরা আমাদের অঞ্চলে শিবরাত্রিকে একটি ধর্মীয় ঐতিহ্য বলে মনে করি আমরা ফাল্গুন মাসের একটা নির্দিষ্ট দিনে কাটোয়ায় গঙ্গা চান করে সেখানে জল তুলি এবং এর জন্য আমরা সেই দিনটিতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমরা বাস ধরি সেখান থেকে বাসে করে কাটোয়া যাই কাটোয়া যাওয়া কাটোয়া যাওয়ার পর আমরা নদীর ওই পাড়ে গিয়ে স্নান করি এবং স্নান করার পর নদীর এই পাড়ে এসে আমরা ঠাকুরকে পুজো দিই ঠাকুরকে পুজো দেওয়ার পর আমরা ঠাকুরের বাঁক সাজাই এবং ঘটে জল ভরার পর আমরা সেগুলি নিয়ে হাঁটতে শুরু করি এবং দীর্ঘ সত্তর পঁচাত্তর কিলোমিটার হাঁটার পর আমরা রাস্তার মাঝে কিছুটা রেস্ট নিই রেস্ট নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করি হাঁটা শুরু করার পর আমরা গ্রামে ঢুকি এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার আমরা আমাদের পাশের গ্রাম গিয়ে শিবের মাথায় জল ঢালি এবং আমরা এই উৎসব উৎসবটাকে একটা ধর্মীয় ঐতিহ্য বা আচার হিসাবে পালন করি